কৃষিতে ব্যবহার করা হয় যে ধরনের যন্ত্রপাতি সেগুলোর মধ্যে অন্যতম হল পাওয়ার টিলার ট্র্যাক্টর যেগুলো মেশিনারি মধ্যে পড়ে এবং এগুলো চাষের ক্ষেত্রে কাজে লাগে এবং কোদাল লাগে মাটি কোপাতে কোপানোর জন্য নিড়ানি লাগে গাছের গোড়া তোলার জন্য উ উপরুক্ত জন্য প্রয়োজনীয় হয় তাছাড়া আরও অনেক জিনিস পত্র আছে যেগুলো চাষের জন্য ব্যবহার হয় কাস্তে ধান কাটার জন্য বা আগাছা কাটার জন্য ব্যবহার করা হয় স্প্রে মেশিন ধান গাছে বা বিভিন্ন সবজি গাছের স্প্রে করার কাজে ব্যবহার হয়